আমার পছন্দের গাছগুলির মধ্যে হচ্ছে কারি পাতার গাছ তুলসি পাতার গাছ বাসক পাতার গাছ কারি পাতাগুলি আমি রান্নায় ব্যবহার করি আর বাসক পাতা তুলসি পাতার গাছ আমি ওষুধ হিসাবে ব্যবহার করি আর আমার পছন্দের ফুলগুলি হল গোলাপ ফুল জবা ফুল কারণ জবা ফুল আমি প্রত্যেকদিন আমার ঠাকুরের পায়ে দিতে পারি তাই